হ্যালো বল তোর সাথেই আমাকে অনেকদিন ধরে কথা করার ইচ্ছা ছিল যাই হোক আজ তুইই কল করলি বলার ছিল অনেকদিন থেকে তো মানে এইচএস পরীক্ষাটা তো হলো উচ্চমাধ্যমিকটা শেষ হওয়ার পর তারপর তো দেখা সাক্ষাৎও হয়নি তোর সাথে তো বলার ছিল যে কোথাও যাবি নাকি ঘুরতে বলছি আমার আশেপাশে জায়গা হিসেবে মানে আরে সুবিধা হিসেবে আমাকে লাগছে সিধু কানু ইউনিভার্সিটি যাওয়াটাই ভালো হবে চল তাহলে কালকে যাব সকালে হ্যাঁ খরচ তো লাগবে এক হাজার টাকা না না ওটা তুই করিস না ওটা আমার পিসির বাড়ি আছে ওইখানে ওখানে থেকে নেব রাতটা থেকে নেব তারপরের দিন এসে যাবো আর কি হ্যাঁ হ্যাঁ রাতে ওইখানে থেকে যাবো তাহলে আমার আর মানে অতো হবে না আরাম সে ঘোরাফেরাও করতে পারব ইউনিভার্সিটি আছে তা ওখানে অনেকরকম ঐতিহাসিক জিনিস আছে তোর অনেক প্রাচীন কালের জিনিস টিনিস সায়েন্স মিউজিয়াম যেমন আমাদের আছে তো পুরুলিয়ায় ঐরকম জিনিস আছে আমাদের সায়েন্স মিউজিয়ামের মত অনেক পুরোনো পুরোনো জিনিস আছে তারপর না না পিসির বাড়িতেই করব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাল সকাল ধারেই বেরোব হ্যাঁ ওই ছটার ধারে হ্যাঁ শুয়ে পর হ্যাঁ ঠিক তার পরে আসব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি কাল সকালে আসব